প্রযুক্তি এখন ভীষণভাবে আমাদেরকে ভ্রমণে হেল্প করছে কারণ আমরা এখন মানে যে কোনো জায়গায় যাওয়ার আগে দেখা যাচ্ছে অচেনা জায়গা সেটা গুগল ম্যাপের মাধ্যমে সার্চ করে আমরা সে সেখানটায় পৌঁছাতে পারছি আর যে কোনো একটা দেখা যাচ্ছে তীর্থস্থান বলো বা যে কোনো জায়গা বলো আমরা ভ্রমণ করার আগে ভ ভ্রমণে যাওয়ার আগে আমরা ইউটিউবের মাধ্যমে যে কোনো ব্লগের মাধ্যমে আমরা দেখে নিতে পারছি যে সেখানে গেলে আমাদের কীরকম বাজেট করতে হবে কী রকম কী করতে হবে হুম এইভাবে আমরা মানে জেনে নিতে পারছি যে কীভাবে কোন জায়গায় কোন জায়গা দিক গিলে কীভাবে কীভাবে কী কী করলে আমরা সবটাই দেখতে পাবো